হ্যাঁ আমার বাড়িতে টয়লেট আছে টয়লেট বলতে শৌচাগার এই শৌচাগার না থাকলে আমাদেরকে অনেক বিপদের সন্মুখীন হতে হয় শৌচাগার না থাকলে আমাদেরকে মাঠে ঘাটে শৌচালয় মাঠেঘাটে শৌচাগারের জন্য আমাদেরকে মাঠেঘাটে পায়খানা প্রস্রাব করতে যেতে হয় এটা খুবই অসুবিধাজনক তার উপরে সবথেকে বড় কথা এই মাঠেঘাটে পায়খানা প্রস্রাব বা এই বাড়ির মাঠের বাইরে এইসব দুর্গন্ধ আবর্জনা আমাদের শরীরে যে মলত্যাগ এগুলি করা হচ্ছে এরফলে প্রচুর পরিমাণে আমাদের দূষণ পৃথিবীটা প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে বায়ু প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে মাটি দূষণ হচ্ছে এরফলে আমাদের নিজেদের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে এরফলে আমাদেরকে অনেক অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় অনেক অসুখের সম্মুখীন হতে হয় এমন এমন অসুখ যেগুলো আমাদের লাইফের প্রচুর অসুবিধা এনে দেয় তার থেকে আমাদের বাড়িতে কিছু টাকা খরচ হলেও শৌচাগার করে নেওয়া খুবই দরকার টয়লেট করে নেওয়া খুবই দরকার বাড়ির মধ্যে টয়লেট থাকা খুবই সুবিধাজনক রাতেঘাটে বাইরে টয়লেট যেতে গেলে সেখানে আবার নানারকম প্রাণীর ভয় আছে সাপখোপের ভয় আছে তাই আমাদের শরীরকে বিপর্যস্থ করা হচ্ছে বাইরে টয়লেট যাওয়া মানে বাড়িতে টয়লেট থেকে আমি খুব উপকৃত বাড়িতে টয়লেট থাকা খুব দরকার